এই কিছু দিন আগে ফ্লিপকার্ট থেকে কেশ কিঙ্গের তেল কিনি যেটি চুলে লাগানোর পর থেকেই আমার চুলের ঘনত্ব অনেকটা বেড়েছে এবং চুল লম্বা হতে শুরু করেছে প্রায় এক মাস ধরে লাগানোর পর এবং আমার চুল ঝড়ে পড়ার যে সমস্যা ছিলো সেই চুল ঝড়ে পড়াও অনেকটা কমেছে চুল ঘন হয়েচে কালো হয়েচে এবং এর আমার যে চুলের শেষের দিকে যে দু মুখো চুলগুলো ছিলো সেগুলো কমতে শুরু করেছে মোটের ওপর দামের দিক দিয়ে এটি ঠিকই আছে এবং এর কাজও যেহেতু ভালো হচ্ছে তাই এটার ইতিবাচক অভিজ্ঞতা আমি পেয়েছি